হ্যালো হ্যাঁ দীপ মোবাইল স্টোর আচ্ছা আপনার কাছে কী রকম মানে রেট থেকে ফোন শুরু আছে আর কততে শেষ আছে একটু বলবেন হুম আচ্ছা আচ্ছা মানে আপনার দোকানে সেল কোন ফোনটার বেশি আছে

তো তিনটের মধ্যে আমাকে একটু কম্প্যারিজন বলতে পারবেন

কিসের এটা কোন ফোনটার বলছেন জিরো টোয়েন্টি ফাইভ তো সামনের ক্যামেরাটা একটু বেশি হলে ভালো হত ঠিক আছে বলুন আর বাকি ফোনগুলো বলুন আচ্ছা নেটটা পুরো চকচকে হয়ে যাবে তো ঠিক আছে আসলে না বোনের জন্য একটা নেব আর একটা ভাইয়ের জন্য নেব তো ওই জন্য আর জানেনই তো মেয়েরা একটু ফটো তুলতে ইয়ে করে হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আর বাকি যে দুটো ফোন বললেন একটু ওই দুটো ইয়েটা বলে দিন হুম হুম আর একটা স্যামসাংয়ের কি বললেন আপনি

আচ্ছা বাই দা ওয়ে আপনি মোবাইল এক্সচেঞ্জ করেন আচ্ছা ওইরকম কোন ব্যাপার আছে কি মোবাইলটা যে দোকান থেকে কেনা ওই দোকানে আচ্ছা না কারণ আমাদের কাছে যে ফোনটা আছে ওই ফোনটা আমি এক্সচেঞ্জ করে একটা মানে ভালো একটা ফোন নিতে চাইছিলাম আমার কাছে আছে আপনার স্যামসাংয়ের টপ মডেলের ফোনটা যেটা ফ্লিপ ফোনটা যেটা আপনার ফ্লিপ ফোন স্যামসাংয়ের ফ্লিপ ফোন হুম হুম বেশি দিন হয়নি ফোনটা তো আপনার আজকে সাত মাস কমপ্লিট হল ফোনটা

তাও মোটামুটি কী রকম পাব কী রকম পাব প্রায় ওটা আপনার নিয়েছিল আটানব্বই আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা নিয়েছিল তো ওটা আমি কী রকম পেয়ে যাব যদি সাত মাসই হয়েছে না একটা কখনো স্ক্র্যাচ পাবেন না কোন ডেণ্ট পাবেন কিচ্ছু পাবেন না একদম যেরকম নতুন ফোন একদম ওরকম বক্স বিল চার্জার ফার্জার সব আছে সব সব হুম তাও কী রকম ফিপটির ওপর ফিপটির ওপর এটা এটা একটু ইয়ে হয়ে যাচ্ছে না সাত মাসের ফোন আটানব্বই হাজার টাকা দিয়ে কিনে পঞ্চাশ হাজার টাকা সে ঠিক আছে দাদা আমি এসে আপনার সঙ্গে কথা বলে নেব যে আমি ওই ফোনটা নিয়ে হ্যাঁ হুম হুম হুম হুম সে আমি বলে দিচ্ছি আপনাকে আমার টোটাল তিনটে ফোন নেওয়ার আছে একটা আমার ভাইয়ের একটা ভাইয়ের নেব একটা বোনের নেব আর একটা আপনার আমার জন্য নেব ঠিক আছে হুম আচ্ছা আপনার এক্সজ্যাক্ট একটু আমাকে লোকেশানটা একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখলাম দাদা তাহলে